বাইক চালানো বন্ধুদের সঙ্গে যদি দেখা করার আর ইচ্ছা থাকে বা কিছু উপায় থাকে সেগুলোই বন্ধুদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে আমরা সবাই মিলে ঘুরতে যাবো তো সবাই বাইক নিয়ে বেরোবি তারপর সব বন্ধুরা বাইক নিয়ে গেলাম সেখানে ঘুরলাম এক কম্পিটিশান হলো মানে সবাই মিলে একসঙ্গে বাইক চালালাম এভাবে বাইক বন্ধুদের সাথে আমরা দেখা হলো একা বাইক চালানোও পছন্দ বটে তবে দুই জন থাকলে খুব ভালো হয় একাতে সি মানে একা একা মনে হয় ঠিকই কিন্তু একাতে ভালো যাওয়া যায় আর দুই জন থাকলে একটু গাড়িতে ভারী ভারী মনে হয় তার জন্য একা বাইক চালানো সবচেয়ে ভালো বলে মনে হয় আমার